ভারতবর্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি কর্মসংস্থান বেরোয় তার মধ্যে বড়ো সংস্থা হচ্ছে ভারতীয় রেল যেখানে প্রচুর লোক কাজ করে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভ্যাকেন্সি বেরোয় রিসেন্ট কিছুদিন ধরে চাকরির সংখ্যা কমে যাওয়াতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপার্জনের রাস্তা খুঁজে নিয়েছেন কেউ কেউ ইউটিউবে ভিডিও বানাচ্ছেন কেউ কেউ ব্লগ বানাচ্ছেন সাম্প্রতিককালে এখন একটা দেখা যাচ্ছে রিলস বানাচ্ছেন প্রত্যেকটা মানুষ রিলসের মাধ্যমে কিছু অর্থ উপার্জন করতে চাইছেন এবং তাঁরা করেও থাকেন এইভাবে প্রত্যেকদিন মানুষ তার অর্থ উপার্জনের জায়গা করে নিচ্ছেন চাকরি না খুঁজে কীভাবে আমি ইনকাম করতে পারি চাকরি ছাড়া ব্যবসা ছাড়া